ঝাড়গ্রাম জেলার প্রধান জাতিগত গোষ্ঠীগুলি হলো ঝাড়খন্ডী তারপর সাঁওতালি আদিবাসী ইত্যাদি এরা সবাই একসঙ্গে সহাবস্তান্তরে করে এদের মধ্যে বিভিন্ন রকম যোগাযোগ আছে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আছে তবে এদের ভাষাও কিছু কিছু আলাদা এদের সংস্কৃতিও আলাদা হ্যাঁ এদের ভাষা কেউ ঝাড়খন্ডী ভাষায় কথা বলে কেউ সাঁওতালি ভাষায় কথা বলে কেউ আবার হিন্দিতেও কথা বলে এরকম বিভিন্ন ভাষায় কথা বলে এদের সংস্কৃতিও আলাদা এরা বিভিন্ন সংস্কৃতিতে সংস্কৃতিতে এরা আচ্ছন্ন হয়ে থাকে আমাদের এলাকায় এলাকার মধ্যে যে বসবাসকারী উপজাতি গোষ্ঠী আছে তার মধ্যে ঝাড়খন্ডী গোষ্ঠীটাই সব থেকে বেশি হ্যাঁ এরা ঝাড়খন্ডী ভাষাতেই বেশি কথা বলে আর আমার আশেপাশের গ্রামে কিছুটা দূরে বাঙালিরা বাস করে বেশিরভাগ বাঙালি তারা বাংলা ভাষাতেই স্বচ্ছ বাংলা ভাষাতেই কথা বলে তবে কিছু কিছু সেখানে বাঙালিদের মধ্যেও কিছু কিছু প্রাদুর্ভাব দেখা যায় ঝাড়িখন্ডী ভাষাতেও কথা বলে